হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালোই আছি বলছি ট্রেনে করে হচ্ছে বেড়াতে যাওয়া হোক তাহলে একদিন হ্যাঁ তাহলে চলো দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া হোক ওখানে আমার তো হচ্ছে পাহাড় খুব ভালো লাগে তাহলে আমিও অনেক দিন যাই নি বেড়াতে আর তাহলে আমার ছেলে বর আর আমি তাহলে যাওয়া হবে ট্রেনে করে তোমারও ফ্যামেলি যাবে আমারও ফ্যামেলি যাবে গিয়ে আর ওখানে হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে একটা ভালো রিসোর্ট বুকিং করে নেওয়াও হবে থাকা খাওয়ার জন্য আর ঘোরা হবে আর মানে দার্জিলিংয়ে তো কোনো দিন যায় নি ভালোই মজা হবে ও খরচ নিয়ে ভাবতে হবে না খরচ হচ্ছে আমি নাহলে তোমাকে দিয়ে দেবো এখুনি ধার আর তুমি আমাকে পরে দিয়ে মানে শোধ করে দেবেখন ওই তো দশমীর দু দিন পরে

আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে তুমি গিয়ে তাহলে বৌদিকে বলো হ্যাঁ